আমাদের এখানে গত বছর পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে নৈনান দু নম্বর সেক্টরে ওখানকার ক্লাব বিশেষ একটি সংগীত উৎসবের এবং মেলার আয়োজন করেছিলো সেই মেলায় আমি আমন্ত্রিত হয়ে ওখানে উপস্থিত হই ওখানে অনেক বড়ো বড়ো মাপের শিল্পীরা এসছিলো তাদের প্রত্যেকের গান শুনি এবং আমিও ছোট্টো করে একটি রবীন্দ্রসংগীত গাওয়ার সুযোগ পাই যেটা ছিলো দেশাত্মবোধক ওই ইভেন্টের পরে ওখানে যে মেলা চলছিলো ওখানে রবীন্দ্রনাথের অনেক ছোটো গল্প রবীন্দ্রনাথের জীবনী রবীন্দ্রনাথের কবিতা এইরম ধরনের ছোটো ছোটো গল্পের বই ছিলো আমার সংগ্রহে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আমি কিনে নিয়ে আসি এটা আমার কাছে বিশেষ এক অনুভূতি ছিলো